হুম বল নাহ্ শরীরটা অত ভালো না জ্বর টর এসেছে বল

হুম এখন প্রায়শই শুনছি ট্রেন লেট তারপর এসব অবস্থার জন্য খুবই প্রবলেম হচ্ছে কোথায় আছিস কোথায় তুই ওহ্ এখনও বাড়ি যাসনি হুম এই ট্রেনের লাইনে কাজ করছে ওর জন্যেই মনে হয় এতো লেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমিও সকালবেলা করে যখন কলেজের দিকে যাই খুব প্র খুবই প্রবলেম হয় এ শালা বনগাঁ লোকালে উঠলেই কেস হুম তারপরে ট্রেনের টাইম কটায় আছে ওহ এতক্ষণ তাহলে কী করবি বসে থাকবি ওহ কিছু খেয়েছিস ওহ তারপরে কেমন আছিস

এখনকার দিনে পারলে ট্রেনটাকে অ্যাভয়েডই করবি ট্রেনে এখন যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ কাজ হ্যাঁ সেটাই চেষ্টা কর আমিও পারলে সেটাই করবো ট্রেনটাকে অ্যাভয়েড করবো এবার থেকে ঠিক আছে ভাই তুই কলেজে যেয়ে বাড়ি আয় সাবধানে এসে কল করিস একটা হ্যাঁ ঠিক আছে রাখছি